হ্যাঁ বলছি তুমি বাড়ি কখন আসবে হ্যাঁ সে বুঝলাম কিন্তু দেখ সামনেই তো দোল বাচ্চারা দোল খেলবে তো আমাদের তো কিছু কেনাকাটা হয়নি দোলের জন্য রং আবির পিচকারি সবই তো কিনতে হবে তা হলে চল একটু সস্তায় পাব যেখানে একটু বাজার যেতে হবে না না আমি তো তোমাকে নিয়ে মানে পুরুলিয়াতে তো বাজার করব না তোমার তোমাকে ফোনটা করলাম যে তুমি কখন ফিরবে তা হলে বাড়িতে বসে একটা আলোচনা করতাম শোনো আমার এক বন্ধু বলল যে এই কলকাতার বড় বাজারে নাকি এই হোলির জিনিসপত্র খুব সস্তায় পাওয়া যায় তো সেখান থেকেই ভাবছি বাজারটা করব কারণ এ বার তো বড় পিসিমা মেজ পিসিমা সবাই তো আসছে তাদের ছেলেমেয়েরা আসছে তো অনেক জিনিসই তো লাগবে বুঝতেই পারছ মানে ওই পাইকারি হিসাবে কিনতে হবে এটা বলছো তো হ্যাঁ তো ওদের সে রকম হলে আমি আমার আরও তিন চারজন বন্ধুকে বলছি তাদের সাথেও একসাথে তা হলে কিনে নেব তা হলে সস্তাতেই পড়বে আর আমাদের ঘরেও তো মোটামুটি এই দোল উপলক্ষে তো সবাই আসছে তো হ্যাঁ মোটামুটি কুড়ি জন মত তো হবেই সবার মিলিয়ে একটা হিসাব করে একটা তালিকা বানিয়ে করে নেব ওখান থেকেই ভাবছি এ বার যাব আর অনেক দিন কলকাতাও যাওয়া হয়নি ঘুরে আসব হ্যাঁ সে আমি তা হলে ওদের সাথে কথা বলছি ওরা কী বলে আমাকে যে বন্ধুটি বলল আসলে ওই আমাকে প্রস্তাবটা দিল তো আমার মনে হয় ও যাবে ওরও নিশ্চয়ই এ রকম কিছু ব্যাপার আছে তো আমাকেও যেতে বলল সেই জন্যই আমি তোমাকে বললাম কথাটা ওই জন্যই তোমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলছিলাম যে বসে আলোচনা করা যাবে তোমার তোমার অফিস কিন্তু এই শনি রবিবার তা হলে ছুটি নাও কারণ ধর যেতে আসতেও তো এক দিন সময় লাগবে তা হলে শনি রবি ছুটি আছেই শনিবার দিনটা তা হলে ছুটি নাও বসকে বল যে এই হোলির জন্য একদিন এক্সট্রা ছুটি নিচ্ছি তো সেটা কোরো তা হলে হ্যাঁ সে তুমি যা পারো কর মোট কথা আমার যে কাজটা সেটা হলেই হচ্ছে মানে যেহেতু বড় করে দোলটা আমিও করতে চাইছি সবাই আসছেন যেহেতু বড়রা আসছেন তাদের ছেলেমেয়েরা আসছেন তো সে জন্যই আর আমার বন্ধুটিও বললো যে চল তা হলে এক সাথেই মিলে কিনি তা হলে খরচটাও কম হবে সেটা হলেই ভালো হয় তা হলে তুমি বাড়ি এসো তার পরে বাকি কথা বলছি আচ্ছা বেশ বেশ বেশ ঠিক আছে এখন রাখছি তা হলে কাজ কর